ছোট থেকে বড় হয়ে গেলাম কিন্তু এখনও পর্যন্ত আমি খেলাধূলা করতে ছাড়িনি কারণ খেলাধূলা করলে শরীরে একটা এনার্জি আসে ফ্রেন্ডশিপ তৈরি হয় আমি নানা ধরনের খেলা খেলেছি যেমন ফুটবল বাস্কেটবল ভলিবল হকি আমাকে ইনস্পায়ার করেছে ফুটবলে সুনীল ছেত্রী আর ক্রিকেটে যেমন এমএস ধোনি এরা দুজনে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে আমাকে ধোনি অনেক ইনস্পায়ার করেছে আমার এক টাইমে ফেভারিট হয়ে গিয়েছিল এই ফুটবল আর ক্রিকেট ধোনি আমাকে ইনস্পায়ার করেছিল আর এদিকে ফুটবলে ইনস্পায়ার করেছিল আমাকে সুনীল ছেত্রী ক্রিকেট আর ফুটবল একটা ভালোবাসার মতো আমার জীবনে এসে গিয়েছিল আমি তাই এখনও খেলাধূলা ছাড়িনি আর খেলাধূলা সবাইকে করা উচিত আমি প্রতিদিন বিকেলে যাই খেলাধূলা করতে মাঠে আমার ব্যাটিং করতে খুবই ভালো লাগে আর বোলিং করতেও খুবই ভালো লাগে আর এদিকে ফুটবলে সুনীল ছেত্রীকে দেখে আমি ইনস্পায়ার হয়ে গিয়েছিলাম আমি তাই ফুটবল খেলি সকালে খুবই ভালো লাগে আমার ফুটবল খেলতে ফুটবলটা একটা লাইফে এমন এসেছিল ভালোবাসার মতো আমি ফুটবলটাকেও ছাড়তে পারিনি তাই সবাইকে খেলা খেলা উচিত খেলাধূলা করা উচিত খেলাধূলা করলে শরীরে একটা এনার্জি আসে খেলাধূলা কোনোদিনও ছাড়ার নয় খেলাধূলাতে শরীতে জোশ থাকবে একটা ভিতরে বাচ্চার মতো জোশ থাকবে শরীরে